আমার বাগানের অভিজ্ঞতা ছিল না নিজে যখন বাগান করি সেই অভিজ্ঞতা নিয়েই প্রতিবেশীদের যারা বাগান করতে চান বা যা আমার কাছকে আসেন তাদেরকে বলি যে গোবর সার বিভিন্নরকম রাসায়নিক সার বা তার মাটিকে কুপানো বা ছোটো ছোটো কোদাল দিয়ে পরিচর্যা করা এবং এর যে ফুলের গাছ বা সবজির গাছ বাজারে অনেকক্ষেত্রে দোকানে আমাদের নামকরা অনেক দোকান আছে সেখান থেকে সব বিচা নিয়ে এসে বিচা জলে ভিজিয়ে রেখে তারপর মাটিতে পুঁতে দিয়ে এ হয় ফুলের গাছের ক্ষেত্রে বিভিন্নরকম চারা আমরা পাই বা তাকে নিয়ে এসে ফুলের গাছ করি এবং তাকে তাদেরকে বলি যে আপনারাও এভাবে করুন তারা আমার তারা আমার ছোট্ট বাগানটি দেখে তাদের পছন্দ হওয়ার জন্য তারা দাদা আপনাকে দাঁড়িয়ে আমার এই কাজটা বাগানের যে কি করে করবো তার আপনি দাঁড়িয়ে থেকে আমাদের এইগুলোকে করে দেন এই পর্যন্তই